পঁচিশে ডিসেম্বর বড়দিন একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস